হ্যালো হ্যাঁ বলছি দিদি আপনাদের ওখানে মিষ্টি দই পাওয়া যায় আচ্ছা আচ্ছা বলছিলাম যে মিষ্টি দইগুলোর আপনারা এক একটা ছোটো ছোটো ভাঁড়ে কত করে দাম নিচ্ছেন শুনলাম আপনাদের ওখানে না কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ভালো দই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনারা কীভাবে দই তৈরি করেন একটু বলবেন কারণ আমি অনেককেই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউ আমাকে শিখিয়ে দেয় নি তারা ভাবছে হয়তো আমি ব্যবসা করার জন্য জিজ্ঞাসা করছি কিন্তু আমাদেরও তো বাড়িতেও তো খেতে তো ইচ্ছে করে

আচ্ছা আচ্ছা এই ব্যাপার তো আমি অনেককেই জিজ্ঞাসা করেছিলাম কেউ আমাকে বলতে চাইছে না তারা বো ভাবছে হয়তো আমি বিক্রি করব কিন্তু সেটা নয় আচ্ছা বলছিলাম যে আপনাদের ওখান থেকে তো আমাদের বাড়িটা অনেকটাই দূর এবার ওখান থেকে তো এত দই আমাদের একটা অনুষ্ঠান রয়েছে এত দই একসাথে নিয়ে আসা সম্ভব নয় আপনি কি প্রথম বারটা মানে আমাদের বাড়িতে একটু এসে বানিয়ে দিয়ে যেতে পারবেন আপনাকে আমরা ঠিক মজুরি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু দেখবেন যে আসা যায় না কি কারণ আপনি এসলে খুব উপকার হত কারণ আমি শুনেছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারই দোকানের মিষ্টি দই খুব ভালো পাওয়া যায় তাই আপনার মত কারিগরকেই আমরা আনতে চাই আর কাউকে আনতে চাই না তাই আপনাকে এতবার ও এত অনুরোধ করছি আপনি একটু তাও দেখবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যতজন আপনাদের লাগে আপনারা নিয়ে আসুন না কোনো অসুবিধে নেই আপনারা তাহলে পা পরের সপ্তাহের মঙ্গলবার চলে আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ফোন করে তাহলে পরে কথা বলে নেব হ্যাঁ রেখে দিচ্ছি